আমি গ্রামের দিকে বাস করি সেখানে সমভূমি কিছু আছে পর্বত নেই বললেই চলে তো এখানে পর্যটকদের আশার পক্ষে সেরকম কোনও কথা নেই এখানে কিছু ছোট ছোট শিশু উদ্যান গঠিত হয়েছে এখানে পর্যটকরা না এলেও সেখানে শিশুরা প্রচুর পরিমাণে থাকে সেখানে গ্রামের শিশুরা খেলাধুলা করে আনন্দ ফুর্তি পায় তো সেখানকার বিভিন্ন গ্রামের বা কিছু দূরত্ব অনুযায়ী গ্রামের শিশুরা সেই পার্কের মধ্যে এসে নিজেরা খেলাধুলো করে আনন্দ উপভোগ করে এবং তারা ঠিক সন্ধে হলে বাড়ি যায় আবার পরের দিনও সেই একই রকম তো এখানে সেরকম কোনও পর্বত তো নেই যে কোনও পর্যটক আসবে এই শিশুদেরকে নিয়েই সেখানের এই পার্কটি বিখ্যাত